কিন্তু শ্যাম্পুটি ব্যবহার করার কিছুদিন পর দেখলাম বেশ আমার চুল উঠছে এবং চুলটি বেশ খসখসাও লাগছে আমার শ্যাম্পুটি পছন্দ হয়নি আমি আর ব্যবহার করিনি